আমার এলাকায় বড় মাঠ আছে সেই মাঠের কোনো নাম নেই কেন আমরা গ্রামে থাকি এখানে অনেক বড় বড়ই মাঠ পাওয়া যায় এখানে স্থানীয় মানুষের কাছে এগুলো কোনো ব্যাপার না আমাদের এখানে বড় মাঠ আছে সেখানে সব সময় খেলা ক্রিকেট হচ্ছে ফুটবল ম্যাচ হচ্ছে আবার এখানে গ্রামের যে বড় বড় মাঠে স্কুল আছে যে স্কুলের মা আরো বড় মাঠ আছে সেই মাঠগুলো কিন্তু কোনো ঘেরা নয় বিশাল বড় মাঠ তাই এখানে কোনো ভাড়া দিতে হয় না কলকাতা শহরে যেমন একটা খেলার ম্যাচ হল করতে গেলে একটা মাঠের প্রয়োজন হয় তখন একটা মাঠ বা স্টেডিয়াম ভাড়া নিতে হয় কিন্তু আমাদের গ্রামের দিকে সেরকমটা কোনো ব্যাপার নয় এখানে বড় খোলামেলা মাঠ পড়ে আছে যখন খুশি বড় বড় খেলার আয়োজন করা যায় সেখানে বড় বড় খেলোয়াড়রা আসে বাইরে থেকে সব ছেলেরা এসে খেলে যায় আর এখানে মাঠের কোনো সমস্যা নেই কেননা এখানে খোলামেলা সারাক্ষণই বড় বড় মাঠ আছে আছ ছেলেরা মেয়েরা বাইরে থেকে আসছে ঘুরতে আসছে খেলছে সুতরাং এখানে আমাদের কোনো মাঠের অসুবিধা হয় না আর এখানে মাঠের কোনো নাম হয়নি হয় না স্টেডিয়াম বা খেলাধূলার কোনো নাম নেই সুতরাং আমাদের কোনো অসুবিধাই হয় না বড় বড় মাঠ আছে যখন যে কোনো খেলার প্রয়োজন হলে সেই মাঠেই খেলা যেতে পারে আর অনেক লোক দেখতে পাবে সেরকম খোলামেলা জায়গাও এখানে পড়ে আছে তাই মা গ্রামের মানুষের কাছে এটা কোনো অসুবিধার ব্যাপার নয় আর কোনো টাকা পয়সারও ব্যাপার নয়